আমি আপনার কোম্পানি থেকে কোম্পানিতে অনেক দিন ধরেই কাজ করছি আপনি কিন্তু আমার মাস দুই তিনেকের পেমেন্টটা আটকিয়ে রেখে দিয়েছেন কিন্তু পেমেন্টটা যদি আপনি না দেন তাহলে আমার কি সংসার চলবে আমার বাড়িতে আমার অসুস্থ বাবা মা আছে আমার ছেলে মেয়ে আছে তার জন্যেই আমার কাজ করা আমি আপনাকে বলছি আমার পেমেন্টটা আপনি আমাকে দিয়ে দিন আপনার বাড়িতেও গিয়েছিলাম বাড়িতে গিয়েও আপনার সঙ্গে কথা বললাম আপনি বললেন যে আমি পেমেন্টটা দিয়ে দেবো কিন্তু পেমেন্টটা এখনও পাঠাচ্ছেন না আমার এই দিকে আমার ছেলের স্কুলের ফি এবং টিউশনের ফি আমার মেয়ের পড়াশুনা টিউশুনির ফি এগুলো সবই বন্ধ হয়ে রয়েছে আমার বাবা মার ওষুধ খরচাটাও লাগে আমার মাস কাবারি সংসার খরচা আরও অনেক কিছু রয়েছে আপনাকে বলছি যে যতো তাড়াতাড়ি সম্ভব আপনি আমার বেতনটা দিয়ে দিন এই বেতনের উপর নির্ভর করেই আমার সংসারটা চলছে আমার সংসারটা নাওলে কী করে চলবে আপনার কি কি আপনি কি আমাকে বেকার খাটিয়ে পয়সাটা আটকিয়ে রাখতে চান আমি কিন্তু সেইটা করতে পারছি না আমি কিন্তু আপনার বাড়িতে গিয়ে আপনার কাছে আবার অনুরোধ জানাচ্ছি আপনি আমার এই মাস কয়েকের যে বেতন সে বেতনটা মিটিয়ে দিন